আমি ছোটোবেলায় হয়তো এসব ব্যাপারে জানতাম না খবর টবর সম্পর্কে তবে যতো বড়ো হলাম আস্তে আস্তে শিখলাম যে নিউজ মিডিয়াটা কী জিনিস মানে খবরের কাগজে যে খবরগুলো আসে টি ভিতে যেটা দেখায় এখন তো সব থেকে বড়ো মাধ্যম হলো ফেসবুক যেখানে সবাই সব সময় আপ খবরের আপডেট পেতে থাকে এবং এর মধ্যে বেশিরভাগ যেটা ফেসবুকে থাকে বা নিউস মিডিয়ায় যেটা থাকে সেটা হলো ভুয়ো খবর কেননা আমি অনেক দেখেছি যে বাস্তবে যেটা ঘটে সেটাকে বাড়িয়ে চড়িয়ে দেখা হয় দেখানো হয় বা যেটা একচুয়ালি ঘটে যেটা সত্যিই ঘটে সেটা কিন্তু দেখানো হয় না ওটাকে অন্য দিকে নিয়ে যাওয়া হয় যাতে তাদের এখন যেহেতু রাজনৈতিক দিকটা বেশি চলছে আমাদের সমাজে তো রাজনৈতিক দিকে যাতে লাভ হয় সেই জন্য সেই ঘটনাকে অনেক বাড়িয়ে বা অনেক অন্য রকম করে দেখানো হয় যেটা মানুষকে অনেক ভুল পথে চালনা করে মানুষ ভুলভাবে তো আমি এরকম দেখা খবর অনেক দেখেছি যেমন আমাদের ওখানেই আছে কাউকে যদি কোনো এরকমও হয়েছে যে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো পার্টি যেহেতু ভোট ছিলো সেই কারণে ভোটের সময় বলে তারা সেই মেয়েটাকে খোঁজেনি তা মেয়েটাকে খোঁজার আগ্রহ দেখায়নি বা এফআইআর লেখেনি তো এই জন্য মেয়েটার কী হয়েছিলো কদিন বাদে তার মৃত্যু হয়ে গিয়েছিলো এবং মেয়েটাকে তার লাশ পাওয়া গিয়েছিলো তো এইগুলো খুব খারাপ কিন্তু এইগুলো কিন্তু নিউজে দেখানো হয়নি দেখানো হয়েছে যে সেই মেয়েটা একটা হয় তার নিজের বয়ফ্রেন্ড ছিলো তার সাথে সে ঘুরতে গিয়ে তার বয়ফেন্ডই তাকে রেপ করে মেরে দিয়েছে এটা একদমই ভুল কথা এইগুলো খুব খারাপ জিনিস যেইগুলো দেখছি এখন চলছে নিউস মিডিয়াতে এবং এটা সমাজকে প্রচুর প্রভাবিত করে কারণ এরকম দেখছি ফেসবুকে যেইগুলো উঠছে যেই নিউসগুলো দেখানো হচ্ছে তো সেগুলোর মাধ্যমে ভুয়ো খবরের মাধ্যমে মানুষের মনে জাগছে যে এটা এই জিনিসটা হচ্ছে কিন্তু একটা ভুল কথা মিডিয়া যেটা করছে জনসাধারণকে ভুল পথে চালনা করছে তারা ভুল খবর দিয়ে মানুষের মনে তারা ভুল জিনিসটা জাগাচ্ছে এটা খুবই খারাপ